হুম বলো হ্যাঁ হ্যাঁ দেখো এখন যদি আর তুমি জেনারেল লাইনে পড় তাহলে জেনারেল লাইনে অত কিছু নেই হলে তোমাকে মেডিকেলে যেতে হবে আর নইলে কোনও কিছুতে যদি অনার্স করতে পার সেটাও ভালো হবে কারণ এখন তো সব স্কুলে আরে অনেক শিক্ষক নিয়োগ হচ্ছে তো তাই যদি কিসেও অনার্স আর কর এটাও একটা ভালো হবে

হ্যাঁ যদি দেখো যদি হচ্ছে তুমি ডাক্তারি নিয়ে পড়তে চাও আগে তাহলে এখন ওই নিট পরীক্ষাটা যদি দাও তাহলে ও কম টাকার মধ্যে হয়ে যাবে যেহেতু নিটে লাগাতে পারো ওটাতে দেখো ফার্স্ট বারে না লাগলেও হেরে যাওয়া চলবে না তারপরে তোমাকে চেষ্টা করতে হবে দু তিনবারের মধ্যে যদি লাগিয়ে দিতে পারো আরে তাহলে ওটাতে যদি লাগিয়ে দিতে পারো খুব কম খরচার মধ্যেই তোমার কোর্সটা কম হচ্ছে শেষ হয়ে যাবে আর যদি বেসরকারিভাবে পড়তে চাও তাহলে সেই দিকে একটু বেশিই খরচ হবে হ্যাঁ বলো হ্যাঁ যে হুঁম নিটের জন্য যদি তুমি হচ্ছে পড়তে চাও তাহলে এখন অনেক অনলাইনে ক্লাস হয় এগুলো তুমি দেখতে পারো বা যদি অফলাইনে যদি পড়তে চাও তাহলে আমাদের এখানে যেমন সামনাসামনি বলতে আকাশ আছে অ্যালেন আছে কলকাতাতে তা নইলে এখন তো ফিজিক্সওয়ালাতে আরে সব পড়ছে যেরকম তোমার যেটাতে ভালো লাগবে যেটাতে সুবিধা হবে সেই মতো দেখে বাড়ির লোকের সাথে আলোচনা করে এই তিনটের মধ্যে একটাতে ভর্ত্তি হতে পারো তাহলে এদের সমস্ত রকম ক্লাস অনলাইনে তো করানো হয় তাহলে তুমি অনলাইনেও বাড়িতে বসেই করতে পারো হুঁ আগামীকাল তো রবিবার আছে তাহলে আগামীকাল সন্ধের দিকে আমার বাড়ি আসো হ্যাঁ হ্যাঁ না না না কোনও অসুবিধা নেই নিয়ে আসো না তোমারও আচ্ছা তাহলে কাল বাড়িতে আসো ঠিক আছে